আমি পশ্চিম মেদিনীপুরে বসবাস করি চন্দ্রকোনা জেলার গোঁসাই বাজারে পশ্চিম মেদিনীপুর হচ্ছে খুবই উন্নত একটি জেলা সেখানে শিক্ষা দিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক অবস্থানের দিক থেকে পশ্চিম মেদিনীপুর একটি ভালো দেশ পশ্চিম মেদিনীপুরের মানুষদের মধ্যে বিভিন্ন লিঙ্গ সমতা এবং লিঙ্গ বৈষম্য তো লেগেই আছে তাই আমি বলব লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সমতা থেকে মানুষকে বেরিয়ে এসে একটু উন্নত জীবনযাপন করতে মানুষের মধ্যে ভাষা লিঙ্গকে ওইগুলো কিছুই নয় নিজেরা যদি মনের মধ্যে স্বচ্ছতা রাখে তাহলে ওগুলো লিঙ্গ বৈষম্য সামান্যভাবেই দূর হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এছাড়ারাও রাস্তাঘাটে বিভিন্ন ধরণের পুরুষেরা মহিলাদেরকে দেখলেই ইভটিজিংয়ে জড়িয়ে পড়েন তাই আমি বলব যাতে ইভটিজিং না হয় সেদিকে পুলিশ প্রশাসনকে সচেতন হতে এবং আরেকটা দিক ভাবলে হয় বিবাহ সম্পর্কে পণপ্রথা ব্যবস্থাটা যাতে বন্ধ করা যায় তাহলে সমাজের ক্ষেত্রে অনেকটা উন্নত হয়ে দাঁড়াবে মানুষের জীবনে পথ চলার ক্ষেত্রে